হ্যাঁ বলছি সাইকেল পাওয়া যাবে আমি সাই এই তো আমি পারগুন্ডে থেকে বলছি হ্যাঁ বলছি সাইকেলের দাম কত ওই তো লেডিস সাইকেল নেবো ওই তো টাটা হ্যাঁ সেগুলোর দাম কত হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিকের ও একটু কম তো একটু কম হবে না একটু কম হবে না ঠিক আছে ঠিক আছে তাহলে দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ